হ্যালো বাবলু অটোওয়ালা এ বাবলু দা তোমাকে তো কালকে বহু বড় বিপদে পড়েছিলাম তোমাকে রাত্রিবেলা পেয়েছিলাম তো এখন তুমি কি ঘরে গিয়েছো তাই তাই জন্য ফোন করলাম হ্যাঁ তুমি তোমাকে যদি আবার যদি কোনো দরকারে টরকারে সব জায়গায় পরে পাই পরে আমার দরকারে তাহলে তোমাকেই আমি ফোন করব তুমিই আমাদেরকে নিয়ে যাবে তুমি যদি মনে কর আমি তোমাকেই আমি ফোন করব তাহলে তুমি আমাকে নিয়ে যেও হ্যাঁ আমাদের পরিবারকে আরো যদি আমার বন্ধুবান্ধব থাকে তাদেরকেও আমি বলব এই বাবলুদাকে নিয়ে যেতে হ্যাঁ ওই তোমাকে নিয়ে যাবে তুমি আমাদের এই ফোন করলাম যে কথাটা শোনো তাহলে তুমি কি ভালো আছো তো ভালো থেকো